পাখি দেখার সময় আমি অনেক ধরনেরই পাখি দেখেছি কিন্তু বন্য পাখির মুখোমুখিও হয়েছি এবং মাঠে নানান বিরল পাখিও দেখেছি আমি একবার চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা উটপাখিকে দেখেছিলাম আঁকারে বিশাল বড়ো আর উঁচু সে নাকি শুনেছি মানুষকেও তারা করে উটপাখির ডিম নাকি বড়ো হয় আমি দেখিনি কিন্তু শুনেছি আমি একবার গ্রামের বাড়িতেও গিয়েছিলাম সেখানে পুকুর ঘাটে নির্জনে বসেছিলাম দেখি নানান ধরনের পাখি আসছে তবে একটা অচেনা পাখি দেখেছি আগে কখনও তাকে দেখিনি কিন্তু দেখতে যে আমার এত অপূর্ব লেগেছে কি সুন্দর ছোট্ট মিষ্টি দেখতে নীল গায়েের রঙ হলুদ ঠোঁট গাছের ডালে চুপ করে বসেছিলো তার সাথে সাথে কত যে মাছরাঙাও দেখেছি তার ঠিক নেই মাছরাঙারা আসে ছুপ করে জলে পরে মাছ নেয় আবার ডালে গিয়ে বসে তবে সুন্দরবনে গিয়েও আমি অনেক পাখি দেখেছি সেখানেও নানান ধরনের পাখি দেখা যায় তবে চিড়িয়াখানাতে কাছাকাছি দেখেছি অনেক পাখি উটপাখিটিকে দেখে আমার খুব ভালো লেগেছে কেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আর আমাদের দেখছিল এই সব পাখি দেখতে কার না ভালো লাগে তাই আমারও এই পাখি দেখার অভিজ্ঞতায় খুব সুন্দর লেগেছে আমি আরও অনেক পাখি দেখতে চাই এবং নানান ধরনের পাখি দেখতে চাই এবং লোককে দেখাতেও চাই তোমরাও পাখি দেখো এবং তোমাদের মনকেও ভালো করো ভালো রাখো